হ্যাঁ এই এলাকার যে মানে ছাত্ররা ছাত্রীরা বাচ্চারা আছে তো স্কুল থেকে একটা টুর্নামেন্টের প্রতিযোগিতা করা হয় তো সেই প্রতিযোগিতায় প্রত্যেকটা ছেলেই অংশগ্রহণ করে তো দৌড়ানো ভালো খেলাধুলা করা ভালো শরীরে এনার্জি লেভেল ভালো থাকে বাচ্চাদের পড়াশোনায় মন ভালোবাসে তো খেলা চালানোও হয় বাচ্চারা অংশগ্রহণও করে খুব খুশি থাকে যেদিন খেলা হয় আর তার থেকে বড়ো কথা বাচ্চারা বেশি খুশি হয় পুরস্কারের জন্য তাই জন্য আমাদের এখান থেকে নিয়ম ফার্স্ট সেকেন্ড থার্ড তো পুরস্কার আছে তাছাড়াও প্রত্যেকটা বাচ্চাকে সান্ত্বনা পুরস্কারের একটা পুরস্কৃত করা হয় যাতে সব বাচ্চারা খুশি হয় খেলায় অংশগ্রহণ করে কারণ ছোটো ছোটো বাচ্চা তো যাতে খেলতে ভালোবাসে না তো এখন ঘরের যে যুগ চলে এসছে পাঁচ বছর আগে ফোন ছিল না সব মানুষ মনোযোগ দিয়ে খেলাধুলা করতো এখন এই ফোন এসে গিয়ে একটু খেলাধুলাটা কমে গেছে তো যার জন্য এখন স্কুল কর্তৃপক্ষরা মানে এখন একটা দায়িত্ব নিয়েছে যে বাচ্চাদের খেলাতে হবে ফের আগে ঘরের যুগে ফিরিয়ে আনতে হবে তো এই কারণে মানে এই এটা নিয়েছে আমাদের এখানের স্কুল থেকে মানে স্কুলের শিক্ষকরা যাতে প্রত্যেকটা ছেলেকে পুরস্কারে পুরস্কৃত করা হবে আর সবাই যেন মনোযোগ দিয়ে খেলে খেলে প্রত্যেকটা ছেলের যে মানে একটা এনার্জি লেভেল থকে ভালো বাড়ে যে ব্রেন পরিষ্কার হয় পড়াশোনায় মন বসে মানে একটা একাগ্র ভাব কেটে যায় আর ছেলেগুলো বেশ খেলা যখন শুরু হয় খুব মনোযোগ দিয়ে খেলে একটা মানে জিততে হবে এরকম একটা টার্গেট থাকে বাচ্চাগুলো যে আমাকেই ফার্স্ট হতে হবে আমাকেই ফার্স্ট হতে হবে এরকম একটা ব্যাপার হয় আর খেলাটা খুব ভালোও হয় আর খুব ভালোভাবে এখানের শিক্ষকরা পরিচালনাও করে আর খেলাটা খুব সুন্দরও হয়